আমি জামাকাপড় কাচার জন্য সাবানগুঁড়ি বা ডিটারজেন্ট ব্যবহার করি এবং গরমকালে সেগুলিকে শুকাবার জন্য সাধারণত ঘরের ছাদে বা আশে পাশে ফাঁকা জায়গায় সেগুলি মেলে শুকাই কিন্তু বৃষ্টির সময়ে সেটা হয় না বৃষ্টির সময় আমাকে ঘরের মধ্যে কষ্ট করে বারান্দাতে বা রুমের মধ্যে শুকাতে হয় এবং যখন আমরা কাপড় কাচি সেটি কুয়োর জলে কাপড় কাচি কারণ কুয়োর জল আমাদের সীমিত কুয়োর জল তুলে কাপড় কাচতে হয় তাই যতটুকু জল দরকার ততটুকু জল তুলেই আমরা কাপড় কাচি যার ফলে জলের অপচয় অনেকটাই কম হয়